আমাদের রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বাংলা ভাষাতে সবথেকে বেশি ভূমিকা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কেননা রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান কবিতা নাটক গল্প ইত্যাদি প্রচুর লিখে গেছেন যা আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন গ্রন্থে পাই তাঁর জাতীয় সঙ্গীত রচনা বাংলাদেশ এবং ভারতবর্ষে তিনি যে জাতীয় সঙ্গীত রচনা করেছেন তা অতুলনীয় এটি দুই দেশের সংস্কৃতি ও শিক্ষাকে প্রচুর পরিমাণে মর্যাদা দিয়েছে এছাড়াও দুটি দেশের মধ্যে এক প্রতিবেশীর অপরূপ বন্ধুত্ব স্থাপন করেছেন এছাড়াও তার সহজপাঠ বই আজও সবার কাছে অতুলনীয় তার বিভিন্ন কবিতা গল্প আমাদের মনকে ছুঁয়ে গেছে এছাড়াও রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি যে স্থাপন করেছেন এবং আমাদের রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার প্রাপ্তও হয়েছেন তার গীতাঞ্জলি নাটকের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এমন এক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশবিদেশ প্রান্ত থেকে অসংখ্য ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসে এছাড়াও এখানকার আর্ট কলেজ প্রচণ্ড বিখ্যাত একটি আর্ট কলেজ এই আর্ট কলেজে বিভিন্ন স্টুডেন্টরা তাদের কলা শিল্পকে প্রাধান্য পায় এবং তারা বিভিন্ন ছবি এঁকে অপরূপ সৌন্দর্য ছবি আঁকতে পারে এছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় হলঘর কক্ষ রুম এছাড়াও বিভিন্ন আম গাছ বট গাছ যা রবীন্দ্রনাথ ছোটোবেলায় এখানকার তলায় বসে পড়াশোনা করে গেছেন ঘন্টার পর ঘন্টা সেইসব গাছেরা অপরূপ সৌন্দর্য সেখানে প্রাধান্য থাকে এছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দোল উৎসব প্রচণ্ড বিখ্যাত উৎসব বিভিন্ন দেশবিদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা দোল উৎসবে প্রচণ্ড পরিমাণে মেতে ওঠে তাই দোল উৎসব দেখার জন্যেও বিভিন্ন জায়গা প্রান্ত থেকে হোটেল ভাড়া করে তারা বিশ্বভারতীতে দোল উৎসব দেখতে আসে এবং সেই দোল উৎসব পছন্দ করে এবং আনন্দ উপভোগ করে